ভারতের স্বাস্থ্য ব্যবস্থা কেমন সেটা বলতে গেলে তৃতীয় বিশ্বের একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেমন হওয়া উচিত সেই তুলনায় মোটামুটি খুব একটা ভালো বলা যাবে না কেননা ভারতের পার্শ্ববর্তী দেশগুলো থেকেও অনেক মানুষ ভারতবর্ষে বিশেষত দাক্ষিণাত্যে চিকিৎসার জন্য আসে আমাদের রাজ্যের তুলনায় দাক্ষিণাত্যের দক্ষিণের রাজ্যগুলিতে চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য সেবা অনেকটাই ভালো আমার হাসপাত আশেপাশের হাসপাতাল ও ক্লিনিকগুলো মোটামুটি বা তার তুলনায় খারাপই বলতে হবে আর কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন বলতে গেলে এটাই বলবো যে এখানকার ডাক্তাররা অযথা টেস্ট লেখেন তাদের ভিস তাদের ফিস প্রচণ্ড হাই প্রচুর এবং এবং পরিকাঠামো আরো উন্নতি দরকার